আমার সবচেয়ে স্মরণীয় ট্রিপ হল পুরীর ট্রিপ এই ট্রিপে আমরা আমাদের পরিবারের সঙ্গে যাই এই ট্রিপে নানান রকম মজা আমরা করেছিলাম কিন্তু সবচেয়ে বেশি উল্লেখযোগ্য মজা ছিল সমুদ্রে স্নান করা তারপর নানান রকম স্থান পরিদর্শন যেমন সূর্যমন্দির চিড়িয়াখানা ইত্যাদি পরিদর্শন আমাকে খুবই মনোরঞ্জিত করেছিলো এটি আমাদের সাতদিনের ট্রিপ ছিল সাতদিনের মধ্যে আমরা তিন দিন এই নানান জায়গায় ঘুরতে কাটিয়েছিলাম এবং বাকি দিন আমরা সমুদ্রের তীরবর্তী জায়গায় বসে গল্প করছিলাম বা সেখানে স্নান করছিলাম সন্ধেবেলা সমুদ্রের তীরবর্তী অঞ্চল দেখতে খুবই ভালো লাগে ভোরবেলা তীরবর্তী অঞ্চলে সূর্যোদয় দেখা এবং সন্ধেবেলায় সেই সূর্যকে অস্ত যেতে দেখা আমার পক্ষে খুবই মনোরঞ্জনকর একটি বিষয় ছিল এই বিষয় এই পুরীর ট্রিপ ছিল আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে স্মরণীয় ট্রিপ